হ্যাঁ আমি একবার ভিন্ন ভাষার একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে পুরী পুরীতে গিয়ে খানিকটা অসুবিধা হয়েছিল যেহেতু ওখানে উড়িয়া ভাষাটা চলে তো সেখানে গিয়ে খানিকটা সমস্যা হয়েছিল কিছু জিনিস কথা বলতে বা কিছু বুঝতে একটু অসুবিধা হয়েছিল ঠিকই তবে কখনও কখনও বাঙালি কোনো মানুষের সঙ্গে দেখা হলে সেই তার সঙ্গে কথা বলে খানিকটা মিটিয়ে নেওয়া যেত আবার তাদের কথা শুনতে শুনতে খানিকটা অভ্যাসও হয়ে গিয়েছিল যেটা ওদের কথা বুঝতে খানিকটা সুবিধা হয়েছিল যেহেতু অনেকবার ধরে একই ধরনের কথা শুনতে শুনতে খানিকটা হয়ে যায় পরিচিতি এইভাবে করতে করতে দেখি দেখা গেলো যে এক সময় মোটামুটি সব আয়ত্তেই এসে গিয়েছিল তো প্রথম অবস্থাতে খানিকটা অসুবিধা হয় যেহেতু ওই ভাষাটা আমাদের অতটা উপলব্ধ নয় সেই হিসাবে পুরীতে গিয়ে মোটামুটি কয়েক দিন কাটানোর পরে ওদের যে ভাষাটা সেটা তাও একটু হলেও শিখেছিল এবং প্রথম অসুবিধা হলেও পরের দিকে সব কিছু একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল মানিয়ে নি একদম মানি এমন নিজের মতো করে মানিয়ে নিতে পেরেছিলাম